নমস্কার কাকু আমি দক্ষিণেশ্বর কালী মন্দির যেতে চাই তো আমি এই এরিয়াতে নতুন আমি ঠিক জানি না এখানে সম্বন্ধে বলছি দক্ষিণেশ্বর কালী মন্দির যেতে এখান থেকে কি কোনো লোকাল স্থানীয় কোনো যানবাহন পাওয়া যাবে মানে এখান থেকে বাস বা ট্রেকার বা অটো বা এরকম কোনো কি কিছু আছে যে লোকাল যানবাহন যার মাধ্যমে আমি দক্ষিণেশ্বর কালী মন্দির পৌঁছোতে পারি আচ্ছা এখান থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির যেতে তাও সময় কতোটা লাগতে পারে না আমার ঠিক জানা নেই এখান থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দূরত্বটা একটু বলতে পারবেন আচ্ছা যদি আমি এখান থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির যাই তো আমি এখান থেকে ট্রেকারে করে যেতে পারবো বা বাসে করেও যেতে পারবো তাই তো আচ্ছা আর এখানে কি ক্যাব বা উবের এগুলো এখানে চলাচল করে বা এগুলোর কোনো ব্যবস্থা রয়েছে আচ্ছা ক্যাবে আর আপনি যদি বলেন যে দক্ষিণেশ্বর কালী মন্দির মানে যদি যাওয়ার জন্য সঠিক সময় কোনটা মানে কোন সময় গেলে ভিড়টা ওখানে কম থাকে বা মন্দির দর্শনে আমার সুবিদা হবে যে কোনো সময়েই দর্শন তো করতে পারবো কিন্তু মন্দিরে পুজো দেয়ার একটা ব্যাপার থাকে তো মন্দিরে পুজো দেয়ার জন্য সময় আচ্ছা দাদা ঠিক আছে তাহলে আমি এখান থেকে ওই পাঁচ মাথার মোড়টাকে গিয়ে ওখান থেকে যদি বলি দক্ষিণেশ্বর কালী মন্দির যাবো তো সেখান থেকে আমি বাসোতেও যেতে পারি বা অনেক সময় অটো যায় তো অটো করেও আমি যেতে পারি তাই তো আচ্ছা ঠিক আছে তা ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে সাহায্য করার জন্য হ্যাঁ দাদা ধন্যবাদ দাদা